আমাদের এখানে কাছাকাছি খুব ভালো শপিং মল আছে এখানে পর্যটকরা দেখতে আসে বা তারা শপিং করে তাছাড়াও এখানে সুপার মার্কেট রয়েছে যেখানে কম পয়সাতে সব জিনিসপত্র পাওয়া যায় যেমন মুদির দোকান মুদির জিনিস বা সবজি বাজার এই সব নানা রকম জিনিসপত্র কমে পাওয়া যায় এছাড়া হরেক মালের জিনিস পাওয়া যায় আর এখানে যে দোকানগুলো আছে সে দোকানে ছাড়ও দেয় অনেক বেশি যদি জিনিস নেয় তার ওপরে একটা ছাড় থাকে তো সেই ছাড় পাওয়ার ফলে যারা কিনতে এসেছে ক্রেতারা তারা খুব আনন্দিত হয় এবং বাজারের যে জায়গাটা আছে সেই জায়গাটা অনেকখানি জায়গা জুড়ে এখানে সুন্দর শপিং মল আছে শপিং মলে বিভিন্ন রকমারি জিনিস পাওয়া যায় আপনারা যা চাইবেন তাই পাবেন রকম রকম জিনিস জামা কাপড় থেকে শুরু করে নানা রকম হেলথ ড্রিঙ্ক বা বিস্কিট নানা রকম চকলেট এবার বাচ্চাদেরকে খুব উৎসাহিত করে এই চকলেট বিস্কিট বা তাদের খেলনা বা নানা রকম জামা কাপড় খেলার জিনিস থেকে শুরু করে একদম মুখে মাখার ক্রিম থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যায় চাল ডাল মিষ্টি দই আইসক্রিম সব একবারে সবকিছু যাবতীয় এ টু জেড তো একজন যদি কেউ আসে শপিং মলে তো তারা সবকিছুই একটা জায়গাতেই পেয়ে যাবেন তার জন্য এই শপিং মলটা খুবই বিখ্যাত শপিং মলে প্রচুর লোক আসে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ভিড় হয় শপিং মলটায় বেশি সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্তই ভিড় হয় কারণ সকালবেলার দিকে সকলের কাজ থাকে তো সেই কারণে তো এই কারণে আমাদের এখানে শপিং মল বাজার সব মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে উঠেছে এখানে কম দামেও পাওয়া যায় এবং বেশি দামেও পাওয়া যায়